এটা কি রেস্টুরেন্ট রাজ আমি আজকে এই সাতটা নাগাদ একটা আপনাদের রেস্টুরেন্ট থেকে একটা কেক অর্ডার করেছিলাম কেকটা একটি এক পাউন্ডের কেক ছিল চকলেট ফ্লেভার ছিল তো চকো লাভা কেক ছিল এটি একটি তো সেই কেকটি আমি যখন ডেলিভারি পেলাম আপনাদের ডেলিভারি পার্টনার যখন আমাদেরকে এসে দিয়ে গেলেন তো সেই মুহূর্তে আমি আমি বাড়িতে আপনাদের টাকাটা দিয়ে আপনার ডেলিভারি পার্টনারকে ক্যাশ অন ডেলিভারি করে সেটা আমি বাড়িতে খুলে দেখি যে প্যাকেজিংয়ের দরুন এই খাবারটি নষ্ট হয়ে গিয়েছে এবং কেকের অধিকাংশ জায়গায় ক্রিম থেকে শুরু করে সব কিছু লেগে গিয়ে একটা খুব বাজে রকম অবস্থা যেটা খাওয়ার যোগ্যই নয় আর সবচেয়ে বড় কথা এই কেকটি খাওয়ার চেয়েও বড় কথা আমি একটি অনুষ্ঠান পারপাস নিয়েছিলাম যে এটা একজনের জন্মদিন সেলিব্রেশান তো সেক্ষেত্রে এই জন্মদিন সেলিব্রেশানের মতো এরকম একটা কাছের মানুষের একটা দিন সেই দিনটা তো আমার একটা নষ্ট হয়ে গেলো আমি আপনার কাছে একটা জিনিসই রিকোয়েস্ট করব আমি জানি না আপনি কী বো ভাবছেন বা কী করছেন এক্ষেত্রে আপনাকে আমি একটা ছবি হোয়াটসঅ্যাপ করতে পারি যে কীরকম পরিস্থিতিতে রয়েছে যদি আপনি বলেন এটাই কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার তাহলে আপনাকে আমি তাহলে এই এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দেবো আর একটু যত তাড়াতাড়ি সম্ভব এটাকে একটু এক নয় রিফান্ড করে দিন বা আমার কোনো অসুবিধা নেই আপনি এর বদলে সেম কেক একটা যদি দিতে পারেন আমি সবচেয়ে খুব ভালো হবে কারণ আমার তো উপলক্ষ্যটা মেন সেক্ষেত্রে যদি জিনিসটা নষ্টই থাকে শুধু নষ্টই না জিনিসটা ভাঙা ছিল কেকের একটি পার্ট আপনার ডেলিভারি বয় যখন দিয়েছেন সেটি বাজে প্যাকেজিং বলব না প্যাকেজিংয়ে কিছু মানগত সমস্যা আমার মনে হয় ছিল যার কারণে হয়তো কেকের ওই জায়গাটা ভেঙেও গিয়েছে এবং প্যাকেজিংও একটু তুবড়ে ছিল ওই জায়গাটা তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই জিনিসটা আমার মনে হয় না একটা আ আনন্দের অনুষ্ঠানের ক্ষেত্রে এটা যেতে পারে তা আপনি দয়া করে যদি একটুখানি এটাকে চেঞ্জ করে দিয়ে একটা নতুন যদি কিছু করে দেন খুব ভালো হয় আর আমার স্ রিকোয়েস্ট থাকল যে এটা আপনি আপনি সেম জিনিসটা পাঠাবেন চকো লাভা কেক যেটা আমি বলেছিলাম সেই চকো লাভা কেকটাই পাঠাবেন আর যদি এটা করে থাকেন তাহলে খুব খুশি হব আর এমনিতে আপনাদের থেকে আমি আগেও অনেক খাবার নিয়েছি কিন্তু এরকম অনভিপ্রেত একটা জিনিস হবে ভাবতে পারিনি যাই হোক আমার এই নাম্বারেই জিপে রয়েছে যদি আপনি রিফান্ড করতে চান তো সেক্ষেত্রে আপনি রিফান্ড করতে পারেন খুশি হব এক্সচেঞ্জ করলে সবচেয়ে বেশি খুশি হব